আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রেনে ভ্রমণ করেছি যখন আমি আমি প্রথম ট্রেনে উঠেছি তখন অনেক কিছুই আমার প্রথম অভিজ্ঞতা হয়েছে যেমন যেমন আমি যখন প্রথম গাড়িতে উঠেছি ট্রেনে উঠেছি তখন গা ট্রেনের নিচের সিটে আমি ছিলাম ট্রেনের প্রচন্ড আওয়াজে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছিলো আমি এমন একটি সিটে বসেছিলাম সেই আমার আবার টেনের টিকিট কম কনফার্ম ছিল না সেই জন্য আমি আমাকে সারা রাস্তা সারা রাত সারা দিন ট্রেনে যেতে হয়েছে হেঁ দাঁড়িয়ে যেতে হয়েছে যেখানে আমার একটি বাজে অভিজ্ঞতা রাতের ঘুম নেই এমন কোনো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে হয়তো হয়ে থাকে বাথরুমের অবস্থাও খুবই খারাপ ছিল কারণ বাথরুমের মেন মেন বাথরুমের ছিটকানি যেইটা সেইটাই হচ্ছে বাথরুমের ছিটকানিটা থাকেই নি যাতে সাধারণ মানুষের প্রবলেম সাধারণ মানুষের অসুবিধা হতে পারে ট্রেনের অসুবিধার আর একটি উদাহরণ হলো ইঞ্জিন সেখানে ইঞ্জিনের এত শব্দ যাতে রাতে ঘুম উড়ে গিয়েছিলো সা অনেক সাধারণ মানুষও সেখানে যাতায়াত করছিলো যাদের অনেক ঘুম হয় নি কারণ সেখানে অনেক হই হুল্লোড় হচ্ছিলো অনেকে মজা করে করে হয়তো যাচ্ছিলো কিন্তু সা তার পাশাপাশি অন্যান্য মানুষেরও ঘুম নষ্ট হয়ে গিয়েছিলো